হ্যাঁ সমাজ মাধ্যমে যেহেতু আমি একটা ডান্সার নাচ করতে পছন্দ করি সেই জন্য আমি আমার আমি যত যেটু যেটুকুই জানি সেটুকুই আমি ভিডিও রেকর্ড করে শ্যুট করে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করি যাতে আমার যারা ধরুন যারা যাদের আর্থিক অবস্থাও খুব ভালো না তো যারা ডান্স ডান্স গ্রুপে মানে নিজের টাকা দিয়ে যারা ভর্তি হতে পারে না তো তাদের জন্য সেই সে একটু যেন তাদেরকে একটু সাহায্য করতে পারি সেই জন্য আমি এতে সোশ্যাল মিডিয়াতে নিজের নাচের ভিডিও আপলোড করি যাতে যাতে তারা দেখে নাচগুলো করতে পারে তো আমার খুব ভালো লাগে কারণ কিছু মানুষের পাশে থাকা ভাহ জরুরি যেমন যাদের যারা নিজের ইচ্ছা থাকতেও তারা যারা করতে পারে না নাচ শিখতে পারে না সেজন্য মানে নিজেকেও ভালো লাগে যে তাদের পাশে দাঁড়াতে পারি তো নাচের ভিডিও করতে করা শ্যুট করার সময় মজার বিষয় হয় কী যে হয়তো শ্যুট করছি তো কেউ পাশ থেকে যদি একটু হাঁ হেসে দেয় কেউ যদি একটু ইয়ার্কি করে তখন হাসি চলে আসে সেরকম এক এক সময় ভুল হয়ে যায় আবার নাচ করতে করতে কোনো স্টেপ যখন ভুলে যাই তখন আবার সেটাকে সে ভিডিওটাকে আবার প্রথম থেকে করতে হয় তো এরকম মজার সিচুয়েশন হয় নাচের সময়